আপনি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানকারী একটি স্বাস্থ্য শিবিরে স্বেচ্ছাসেবক হতে চান এবং আপনাকে সাইন

করতে হবে সংস্থার ওয়েবসাইটে যান এবং স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবক রেজিস্টার ফর্মটি পূরণ করুন